হ্যালো হ্যাঁ আপনি ডি ভি রেস্টুরেন্ট থেকে বলছেন হ্যাঁ আমি শুভঙ্কর বলছি হ্যাঁ আপনাদের কাছে আমি খাওয়ার অর্ডার দিয়েছিলাম এই চিকেন বিরিয়ানি বাসন্তী পোলাও আর পকোড়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো বলছি খাবারটা আসলে তো দেরি হলো যেন তাতে যানবাহন অসুবিধা হলে আস্তে আস্তে হলে সেটা আমি বুঝবো না তা তা হ্যাঁ আমি তো আপনাদের তো বলেছিলাম যে আমার তাড়াতাড়ি দিতে হবে সময়ের মধ্যে কিন্তু আমি বলেছিলাম তোমার বাড়িতে আত্মীয় আসবে আমাকে তাড়াতাড়ি দিতে হবে আপনারা বলেছিলেন দেবেন তাহলে আপনি এরকম করছেন কেন তা এতো কিছু আমি শুনবো কেন আপনারা তো বলেছিলেন যে আমাকে সময়মতো অর্ডার দেবেন সেই জন্য তো আমি তো আপনার কাছে গিয়েছিলাম এত এত কিছু নেবো বলে আমি আমি তো অনেক কিছু অর্ডার তাহলে হ্যাঁ তা অসুবিধা হতে পারে এতটা দেরি হবে এই ধরুন দুই তিন ঘন্টা দেরি হয়েছে আপনারা বলেছেন সময়ের মধ্যে দিয়ে দিন এই দুই তিন ঘন্টা দেরি করে হয় আপনারা বলুন হ্যাঁ তা দেখুন আমাদের কাছে গিয়েছিলাম কারণ কারণ আমাদের রেস্টুরেন্টেটার নাম আছে কিন্তু আপনারা যদি এরকম করেন তাহলে আমাদের রেস্টুরেন্টের নাম থা তো থাকবে না হ্যাঁ তা ঠিক আছে দাম আলাম তো খাবারের টেস্টটা কীরকম হয়েছে আমি আমি আপনাকে সেরকম দিতে বলেছিলাম আপনি সেরকম কি দিয়েছিলেন হ্যাঁ আমি কি আমি কি এরকম দিতে করেছিলাম আমি আমি কি এ এরকম দিতে বলেছিলাম যে এই চালটা চালটা ধরুন কেননা শক্ত মানে রাইসটা কেননা শক্ত চিকেন চিকেনের সাইজটা ছোটো আলুটা আলুটা ধরো ভালো সেদ্ধ হয় নি এরকম আর পকোড়া একটু ঝাল কম আছে এরকম আপনাদের রেস্টুরেন্ট থেকে অনেক ছোটো জন সমস্যা আছে দেখছি তা আপনারা যে মানুষ কীভাবে বলছেন তাহলে হবে কী করে তা এই আমি আমার জানি যতটুকু খাবার খেলাম এই বাকি যেটুকু খাবার আছে আপনারা কি ফিরি নেবেন তাহলে আপনাদের খাবার এরকম হচ্ছে আপনারা বলছেন ফ্রি নেবেন না তাহলে এই এই এই দিকে আবার আপনারা আবার কথা দিলে কথা দাম রাখছেন না তা আপনি দেখুন না আপনি বলেছিলেন দু পাঁচ মিনিট আমি ডেলিভারি পুরো মিনিট তিন ঘন্টা দিয়ে সেটা মেনে নিচ্ছি খাবারটাও ঠিকঠাক হচ্ছেন না এগুলো হয় কি করে দেখুন হ্যাঁ জানানোর সমস্যা আমরা আমরা তো শুনবো না আপনি তো বলেছিলেন ঠিকঠাকটা আমি অর্ডার দেব আপনি রঙ করলে তো হবে না তো অর্ডারটাও দিয়েছিলেন দিয়েছেন তা মালটাও তো আপনি ভালো দিচ্ছেন না বা মালটাও আপনারা ফিরিয়ে নিচ্ছেন না তাহলে আমাদের আমাদের এটা একটা রেষ্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের কোনো একটা ইয়ে নেই দেখে পাচ্ছি সেই রেস্টুরেন্টের খাওয়ার দাওয়ারও ভালো হয় না শুধু শু শুধু আমাদের নামটাই আসে এত আমাদের কিছুই ভালো নেই আমাদের কথাবাত্তাটাও ভালো নেই আমাদের রেস্টুরেন্ট আমাদের রেস্টুরেন্ট খাবারটা ভালো না হ্যাঁ এবারে দেখুন আপনারা যেটা বলছেন সেটা আপনাদের ব্যবহারে আমি বুঝতে পারলাম তা বলুন তাহলে কী হবে হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ আপনারা আমাদের ব্যবসা কীভাবে চালাবেন দেখুন আমাকে তো কথা থেকে রাখতে পারলেন না বা খাওয়ারটাও ঠিকভাবে দিতে পারলেন না যে কোনো এবার থেকে রাখুন